প্রযুক্তি যেরকম টিভি এবং ইন্টারনেট অবসরপ্রাপ্ত এবং বয়স্কদের জন্য খুবই উপকারী এবং সেই উপকারিতার কারণ হচ্ছে অবসরপ্রাপ্ত ব্যক্তি বা বয়স্করা যারা এই মুহুর্তে বাড়ি থেকে বেরোতে পারেন না অথবা যাদের শরীর সেরকম সবল নয় তারা বাড়িতে বসে বসেই অন্যান্য জায়গার খবর পেয়ে যান বাড়ির মধ্যেই শুধুমাত্র এই প্রযুক্তি এবং ইন্টারনেটের সাহায্যে এবং এছাড়াও তারা নিজেদের আপনজনের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করতে পারে এই ইন্টারনেটের মাধ্যমে এবং টিভির দ্বারা তারা যে কোনো জায়গার খবর যে কোনো মুহুর্তে কিছু মাত্র মুহুর্তের মধ্যেই পেয়ে যেতে পারেন যেটি এখনকার সময় অবসরপ্রাপ্ত এবং বয়স্কদের জন্য খুবই উপযোগী এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত মানুষরা নিজেদেরই শরীরের যত্ন নিতে পারেন যেহেতু ইন্টারনেট রয়েছে ইন্টারনেটে আপনি যেরকম প্রশ্ন করবেন সেরকমই উত্তর পেয়ে যাবেন তো বয়স্ক এবং অবসরপ্রাপ্ত মানুষদের জন্য এটি খুবই সুবিধাজনক যদি তিনি একা থাকেন